পুরুলিয়া জেলায় সেইভাবে কোনো কিংবদন্তির জন্ম হয় নি কিন্তু পুরুলিয়া জেলার থেকে হয়তো তাদের আদি বাড়ি পুরুলিয়া জেলা তারা কিন্তু তেনার বাবার বা মায়ের চাকরি সূত্রে তারা কিন্তু সেখান থেকে হয়তো কলকাতা বা অন্যান্য জেলায় গিয়ে বসবাস করেন এবং সেখান থেকেই তাদের প্রতিপত্তি বা প্রভাব বিস্তার কিন্তু শুরু হয় আর পুরুলিয়া জেলার যদি বলেন যে সাংস্কৃতিক বা ইতিহাসের দিকটি পুরুলিয়া জেলার কিন্তু অনেক সাংস্কৃতিক এবং ইতিহাসের দিক আছে পুরুলিয়া জেলা কিন্তু প্রথমত ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ছিলো আমাদের যখন পুরুলিয়া জেলা ভাগ হয় তখন কিন্তু পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের অন্তর্গত করা হয়ে থাকে পুরু পুরুলিয়ার বেশিরভাগ মানুষই কিন্তু বাংলা ভাষায় কথা বলেন এবং ভীষণ ঝগড়া লড়াই যুদ্ধের পর কিন্তু পুরুলিয়াকে এই পশ্চিমবঙ্গের আওতায় নিয়ে আসা হয় আর পুরুলিয়াতে রহস্যময় যদি জায়গা বলেন তাহলে একটি রয়েছে বেগুনকোদর নামে একটি জায়গা সেটি কিন্তু প্রথম থেকেই আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে সেখানে কিন্তু রাত্রিবেলায় ভূতের উপদ্রব দেখা যায় ট্রেন থেকে কিন্তু রাত্রি সাতটার পরে সেখানে আর কোনো মানুষ কিন্তু নামে না তার আশেপাশে কিন্তু কোনো মানুষকে দেখাও যায় না এই একটি রহস্যময় ঘটনা রয়েছে পুরুলিয়াতে রহস্যময় স্থান রয়েছে আর আকর্ষণীয় গল্প বলতে গেলে পুরুলিয়ার পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় আরো বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তা কিন্তু খুব সুন্দর একটি আকর্ষণীয় জায়গা এছাড়াও পুরুলিয়াতে পাখি পাহাড়ের কথা রয়েছে এছাড়াও যে সব পুরোনো মন্দির রয়েছে পুরুলিয়াতে যে রাজবাড়ি রয়েছে তা কিন্তু বেশ আকর্ষণীয় করে মানুষজনকে